হ্যালো স্যার আমি রেহানের মা বলছি বলছি আমি রেহানের মা বলছি হ্যাঁ ও খেলতে গিয়ে একটু লেগেছে তো ইনজিয়োর্ড আছে তো সেটার জন্যে এক্সামও আছে তো কয়েকদিন ছুটি পাওয়া যাবে কি ও খেলতে গেছিল তো খেলতে খেলতে কয়েকটা বাচ্চা মিলে ধাক্কা দিয়েছে কে পড়ে গেছে হ্যাঁ মানে বাড়িতেই আছে হসপিটালে নিয়ে গেছিলাম তো হাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছে মানে একটু কান্নাকাটি করছে এবার ওভাবে তো আর স্কুলে পাঠানো যাবে না তার মধ্যে কিছুদিন পরে এক্সামও আছে হুম তো আমি সেটাই জন্য হ্যাঁ সেটাই তো বাড়িতেই পড়বে আচ্ছা তো স্কুলে কি অ্যাবসেন্স লেটার দিতে লাগবে না হবে এটাতেই আচ্ছা ঠিক আছে তাহলে যেদিন ওকে নিয়ে আচ্ছা ঠিক আছে ওগুলো সব আছে তো আমি যেদিনকে নিয়ে যাব এক্সামের দিন তো সেদিন আমি সবগুলো জমা করে চলে আসব আচ্ছা ঠিক আছে তাহলে আমি কাল আচ্ছা ঠিক আছে থ্যাংক